আমাদের এখানে পাঁচ বছর অন্তর অন্তর ভোট হয় আমাদের কোনো দাবিদাবা থাকলে আমাদের এখানে প্রধান থাকে তার কাছে গিয়ে সমস্ত কথা জানাই তার পরে হয়তো কোথায় কল কারোর পায়খানা দিয়েছিল এ হয়ে গিয়েছে কারোর ঝড়ে ঘরবাড়ি এ হয়ে গিয়েছে বললে তারা আমাদের এইগুলো সব এ করে আমাদের রাস্তাঘাট বলি যে কোনো সমস্যা আমাদের হয় এইসব আমরা বললে আমাদের এসে সেগুলো সব এ করে